সত্যি কথা বলতে আমার ব্যবসাটা তো ভালো লাগে কারণ আমার বাবাও ব্যবসা করে ঠিক আছে তো সেইখান থেকে আমার ব্যবসার প্রতি একটা ন্যাক আসে আমি যখন একজন মানে একজন পরিচিতই আমার পাশের বাড়ি তারা দেখতাম শাড়ির ব্যবসা প্যান্ট মানে সব কিছু ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবারই ব্যবসা করত সব কিছুরই জামা প্যান্টের তো সেখান থেকে আমি ভাবলাম যে দেখছি তাদের ভালোই সেখান থেকে আসছে তো সেখানে আমি গিয়ে বললাম যে এইটা কীরকম বা কী বৃত্তান্ত সবাই তো সব কিছু বলতে চায় না তো আমি ভাবলাম আমি নিজে করব তা নিজে যখন করব তখন আমি সেইভাবে পুঁজি আমার কাছে ছিল না কিছু দিন পরে আমি সেই পুঁজিটাকে জোগাড় করে আমি কী করলাম ব্যবসার জন্য আমি টাকা পয়সা দিয়ে আমি সারের জামা প্যান্ট তুললাম অল্প পরিমাণে তো আমার কোনো অসুবিধা হয়নি আমি কারোর কাছ থেকেই কোনো কিছু ভাবে যে হেল্প নিইনি বলব না কিন্তু জিজ্ঞাসা করতে গেলেও তারা সেইভাবে বলেনি আমি যতটুকু টি ভি ফোন দেখে টি ভি বলব না ভুল কথা যতটুকু আমি ফোনে দেখেছি ইউটিউবে সেইভাবে আমি সেইভাবেই আমি জামা প্যান্টের ব্যবসাটা শুরু করেছি আপাতত কোনো দিক থেকে কোনো প্রবলেম হয়নি